স্থানীয় কিছু দাতব্য সংস্থা বা সম্প্রদায় সংগঠন যেগুলি পশ্চিম বর্ধমান জেলায় অবদান রাখে সেগুলি হচ্ছে এখানকার ছোটো ছোটো চিকিৎসাকেন্দ্রের ক্যাম্পগুলি যেহেতু এখানে কোনও চিকিৎসাকেন্দ্র নেই দাতব্য চিকিৎসালয় সেই কারণে এখানে ছয় মাস অন্তর অন্তর একটা করে চিকিৎসা ক্যাম্পগুলি বসানো হয় এবং সেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আসে এবং তাদের চিকিৎসা করায় ডাক্তারদের কাছে সমস্ত সম্প্রদায়ের মানুষ এবং সাধারণ মানুষ সমর্থন করে এবং এই কাজটিকে একটা ইতিবাচক প্রভাব ফেলে এখানে কাছাকাছি কোনও বৃদ্ধাশ্রম নেই গৃহহীন পরিবার যেটা বিভিন্ন কাজের জন্য তারা কর্মসংস্থানের জন্য তারা নিজের জায়গা ছেড়ে অন্য কোনও জায়গায় চলে যাচ্ছে গিয়ে তাদের কর্মসংস্থানের কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেখান থেকে তারা একটা গৃহহীন পরিবার হচ্ছে এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে কোনও ঘরবাড়ি ভেঙে গিয়েছে আমার দেখা সেখান থেকে প্রচুর মানুষ গৃহহীন হয়েছে তারা অন্য কোথাও গিয়ে বসবাস করছে তারা গৃহহীন হয়ে এখন অন্য কোনও জায়গায় ভাড়া নিয়ে থাকছে প্রভৃতি